হ্যালো এটা রাজ রে রাজ রেস্তোরাঁ আমি দু প্লেট বিরিয়ানি অর্ডার দিতে চাই আমাদের রিলেটিভ আসার কথা আছে একটু তাড়াতাড়ি দেবার চেষ্টা করুন আপনাদের কি ক্যাশ পেমেন্ট করতে হবে নাকি ফোনপেতে পাঠালে হবে ও বুঝেছি তাহলে ঠিক আছে ফোনপে আমি ফোনপেতেই পাঠিয়ে দেবো হ্যাঁ তবে একটু একটু মনে রাখবেন খাবারটা যেন ভালো পাঠাবেন কেন এটা আমরা নিজেরা খাচ্ছি না তো এটা গেস্টের ব্যাপার আছে নাহলে যে আমাদের নিজস্ব একটা বদনাম হতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখুন কখন আসছেন একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে